হ্যাঁ বলছি সুব্রতবাবু আমি হচ্ছে ঝাড়গ্রাম থেকে বলছি তো হচ্ছে আমার মেয়েকে এইচএস দিল এবছর তো ও তো হচ্ছে নার্সিং কলেজে ভর্তি হবে বলছে নার্সিং পড়াব ভাবছিলাম যেকোনও ভালো কলেজে ধরুন এই রাজ্যে বা অন্য রাজ্যেরও হতে পারে না না আমি সেরকমভাবে দেখিনি হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই হ্যাঁ তো ওখানে ভর্তির ধরুন বলুন বা অন্যান্য কিছু বা প্লেসমেন্ট এইটের সম্বন্ধে জানতে চাইছিলাম আর কি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ইয়ে সিবিএসই

ও আচ্ছা বলুন কে আপনি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে এর বিস্তারিত কথা বলব আপনার সাথে তো আপনাকে আপনি একবার আসতে পারবেন কি হ্যাঁ ঝাড়গ্রাম বাসস্ট্যান্ডে আসুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ